হ্যাঁ আমি এমন খেলা খেলি সেটি হচ্ছে ফুটবল সেই ফুটবল খেলার মাধ্যমে নিজের শরীর স্বাস্থ্যবান খুবই ভালোভাবে রাখতে পারি সেই খেলার জন্য আমি প্রতিদিন সকালে উঠে দৌড়াতে যেতে হয় যার জন্য পায়ের মজবুত হয়ে উঠেছে এবং সেই খেলার জন্য খুবই প্রচুর পরিমাণে শক্তি দরকার যার জন্য আমি খাওয়া দাওয়া সেই ঠিক রাখতে হয় সবকিছুই ঠিক রাখতে হয় খুব মেইনটেইন করে চলতে হয় সেই খেলাটি আমার নয় সবারই পছন্দ পুরো বিশ্বজুড়ে এই খেলা খুবই প্রিয়জনক আছে প্রিয়জনক হয়ে উঠেছে এই যুগ যুগ ধরে চলে আসছে যেগুলি এটি সব থেকে প্রিয় খেলার মধ্যে এইটি প্রথম যা সবার মনেই বসে মনে বসে আছে এবং এটি বিশ্ব বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে সবার সঙ্গে খেলা হয় সব দেশের সঙ্গে খেলা হয়